আধুনিক আধুনিক বিনোদন বলতে আ আগে যেমন পুজোতে আমরা পুজো দুর্গা পুজো বলতে বুঝতাম আমরা ঢাকের আওয়াজ ধুনুচি নাচ কিন্তু এখনকার আধুনিক আধুনিক সময়ে আমরা অনেক গানের বা লাইটিংয়ের সহজে আমরা পুজো উদযাপন করি সেই আগের আ আগের যে দুর্গা পুজোয় ঢা ঢাকের আওয়াজ ধুনুচি নাচটা আমরা হারিয়ে ফেলেছি